হারিয়ে যাওয়া ঐতিহাসিক কিছু জিনিস যেমন আগেকার পয়সা বা পয়সা যা ইতিহাসে রয়েছে বা কোনো দর্শনীয় স্থানের শিলা বা পয়সা স্ট্যাম্প সংগ্রহ করা হয় সেইগুলো পরে যাতে কাউকে দেখাতে পারি তার জন্য সেগুলো সংগ্রহ করে রাখতে হয় এবং সেগুলো সংগ্রহ করে রাখার জন্য রেখে পরের জেনারেশানকে দেখানোর জন্য সেগুলো সংগ্রহ করে রাখা যেমন সংগ্রহ করতে শুরু করি